হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো ওহ গড়িয়ার দিকে যাচ্ছ আচ্ছা তাহলে তো খুবই ভালো কারণ আজকে তো রবিবার বাজার আনতে হবে যা ছিল তো কাল পর্যন্ত শেষ হয়ে গেছে আর তেমন কিছু নেই ফ্রিজে এখন রান্না হবে কি একটু মাছ টাছ আনলে বা একটু সবজি তো আনতেই হবে তুমি তালে এক কাজ করো তুমি যখন ঐ দিকেই যাচ্ছ তুমি তালে একটু মাছ আর একটু সবজি নিয়ে এসো আর একটু দেখ যদি ঐ ইলিশ বা চিংড়ি কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো হয় হুম না না একটু ইলিশ মাছ এনো এইবারেতে একদম ইলিশ মাছ খাওয়াই হয় নি আর সবাই মোটামুটি খেয়েছে বাড়ির মানে আশেপাশে এই কাকিরাও তো করলো আমাদের করা হয় নি সেদিন দিয়েছিলো ওদের একটু দিতে হবে তো এ করো তুমি আনো আজকে একটু করবো সর্ষে বাটা দিয়ে ঐ ইলিশ করবো ওদের একটু দেবো আগের দিন ওরা দিয়েছিলো আর বাড়িরও সবার খাওয়া হয়ে যাবে তুমি ঐ ইয়ে করো তুমি ইলিশ মাছ নিও ওখানে পাঁচশো মতো নিও বেশি নিতে হবে না পাঁচশো নিও আমি তোমাকে

হুম

তা নাও ইলিশ মাছটা নিও আর তাহলে তাহলে চিংড়ি ছেড়ে দাও চিংড়ি নিতে হবে তালে ইলিশ মাছ নিয়ে নাও তোপসে মাছ নিয়ে নাও

না তাহলে চিংড়ি নিতে হবে না চিংড়ি ছেড়ে দাও তুমি ঐ ইলিশ আর ঐ তোপসেই নিয়ে নাও হয়ে যাবে না সবজিটা একটু নিন আর আচ্ছা অসুবিধা নেই আমি এখন রান্না করছি আমি রাখছি তুমি ঐ নিয়ে নিও ঠিক আছে রাখছি গো আমি রান্না করছি হ্যাঁ হ্যাঁ তুমি ঐ নিয়ে নিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি